পশুপালন বিশেষ করে যে ইয়েটা উল্লেখ করব সেটা হচ্ছে মুরগি চাষ সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা জানাই যেটা বলছি মুরগি চাষের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বিভিন্ন আবহাওয়ায় মুরগিদের অনেক রকম কিছু রোগ হয় যে রোগের মুখোমুখি তাই মানে রোগটাকে মুক্ত করা রোগ মুক্ত করা মুরগিদের সেটাই বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায় মানে এছাড়া যেগুলি একজন পশুপালনের একটি ঘটনা যেটা বেশ কিছুদিন আগে বার্ড ফ্লু হয়েছিল যে বার্ডফ্লুতে আমারই এক পরিচিতর একটা খামার বাড়ি আছে যেখানে প্রায় হাজার দুয়েক মুরগি পালন করা হয় ছোট থেকে বড় হয় ফারমিং যেটাকে বলে বাংলায় যে ছোট মুরগি প্রতিপালন করে বড় করে সেটাকে বাজারজাত করা হয় সেই জায়গাটাতে আমাদের হঠাৎ বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে একসঙ্গে প্রায় সাত আটশো মুরগি মৃত্যুর ঘটনা ঘটে সেটা বিশাল ক্ষতির কারণ হয়েছিল এবং একসঙ্গে এতগুলো প্রাণীর মৃত্যু সেটাও ভীষণভাবে নাড়া দেয় আমাদের মনে